হ্যাঁ বলছি যে আপনি যে আমার ইলেকট্রিকের কাজটা করেছেন এসি লাগিয়েছেন গিজার লাগিয়েছেন কিন্তু এসিটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর গিজারের তো লাল লাইটটা জ্বলছেই মানে সুইচ অন করলেই গিজারের লাল লাইট জ্বলছে কেন জ্বলছে তো এগুলো কেন হচ্ছে প্রবলেমগুলো আমার নতুন জিনিস নিয়েছি না আমি না আপনার লোকই তো কাজগুলো করে গেছে আমি তো আর বাইরের লোক দিয়ে করাই নিই না কাজটা হ্যাঁ এবারে সব দোষ আমার মানে ইলেকট্রিক মানে যেখান থেকে আমি লাইনটা ঠিক করেছি তার না

আমার মানে গিজারের টাকাটা আপনার বাকি আছে তো আপনি আপনি যদি না আমার জিনিসগুলো ঠিক করে যান তাহলে কিন্তু আমি গিজারের টাকা দেব না আপনি আপনি লোক পাঠান লাইন চেক করা হয়েছে আপনি লোক পাঠান আপনি আমার জিনিসগুলো দেখে যান ঠিক আছে আমার জিনিস আমার নতুন জিনিস আমার খারাপ হবে কি করে আজকে চলল এক এক ঘণ্টা দু ঘণ্টা চলল আবার বন্ধ হয়ে গেল কেন হবে বন্ধ হ্যাঁ তো জিনিসটা হয়েছে আমি তবে না আপনাকে ফোন করে বললাম যে আমার এই জিনিসটা হয়েছে আমার গিজারের প্রবলেম হচ্ছে এসি এসিতে প্রবলেম হচ্ছে গিজারে প্রবলেম হচ্ছে আমি তো আর এমনি এমনি বলছি না আমি তো বানিয়ে বানিয়ে বলছি না আপনাকে নিশ্চই আমার হয়েছে আমি তাই বলছি আপনাকে লোকেরা ঠিকভাবে কাজ করেনি তাহলে আমার আমি যে আমি যে সমস্যার মধ্যে পড়েছি সেটা বের করার দায়িত্ব কার মানে এই যে গিজার আমার ঠিক নেই আমার এসি ঠিক নেই এগুলোর মধ্যে বের করবে কে না এখানে এখানে আমার দোষ কিছুই নেই আমি ইলেকট্রিসিয়ানকে আমি ডেকেছিলাম আমি ওদেরকে বলেছি ওরা তার চেক করেছে ওদের কোনো প্রবলেম নেই কিন্তু আপনার এসিতে প্রবলেম আছে আর গিজারে প্রবলেম আছে আপনি একবার লোক পাঠান লোক পাঠিয়ে আপনি না হলে লোক যদি না পাঠান তাহলে আপনি নিজে আসুন আপনি নিজে এসে দেখে যান তারপর আপনি আমার সাথে কথা বলবেন না আপনি আপনাকে আজকেই আসতে হবে কারণ আমার না কাল সকালে হলে হবে না কারণ রাত্রে আমি ঘুমোবো কিভাবে আমার যদি না এসি চলে এত গরমে আপনি আজকে আসুন আজকে এসে দেখুন আমার আপনার দোকান থেকে নেওয়া জিনিসটা খারাপ হয়েছে তাই তো আমি আপনাকে জোর দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনাকে আসতে হবে না আপনি যে গিজারের টাকাতে পাবেন সে টাকাটা আমি দেব না আর না সেটা বললে হবে না আপনি ঠিক করতে আসবেন না আপনি আপনি আমার মানে সুবিধাটা আসুবিধাটা বুঝবেন না তাহলে তো হবে না না তাহলে আপনি আপনার জেদ নিয়ে থাকুন আপনি কাল সকালে আসবেন আর আমি গিজারের কাল সকালে এলে আমি গিজারের টাকাটা দেব না কিছু আপনাকে আজকেই আসতে হবে আপনি যদি না আজকে আসতে পারেন আমি কাল সকালে এলে আমি গিজারের টাকা দেব না সেটা আপনার প্রবলেম আমার এখন প্রবলেম হচ্ছে আমার এখন অসুবিধে হচ্ছে আমি আপনাকে বলছি না কাল সকালে এলে হবে না আমি আজকে বলছি না আমকে আজকেই ঠিক করে দিতে হবে আমি রাত্রে ঘুমোব কিভাবে আমার যদি না এসি চলে তো না আমি একদিন আমি আমার অসুস্থ মা আছে আমি কিভাবে মানে ইয়ে করব আপনাকে আজকেই আসতে হবে আমার মা গরমে ঘুমোতে পারবেন না ঠিক আছে শ্বাসকষ্টের প্রবলেম আছে শ্বাসকষ্টের অসুবিধা আছে আপনাকে তো আসতেই হবে আজকে আপনি যদি না আসেন আপনি কোনো লোক পাঠিয়ে দিন আজকে আপনি কাল আসবেন একবার ঘুরে যাবেন কিন্তু আজকে তো আপাতত কিছু টাইমের জন্য আপনি লোক পাঠিয়ে আমার জিনিসগুলো তো দেখিয়ে দিন যে আমার এই এই জিনিসগুলো হয়েছে এ এ অসুবিধাটা আছে আমার